হ্যাঁ দাদা বলছি যে শুনুন ক্যাবটি মানে আমাকে এখানে আমার অ্যাপ ক্যাবের টাইম এই মুহুর্তে দেখাচ্ছে যে যেই সম মুহুর্ত থেকে বেড়েছে এখান থেকে এক ঘন্টা লাগবে যেতে ও জায়গাটাতে হ্যাঁ হ্যাঁ আমি গড়িয়া থেকেই ক্যাবটি বুক করেছি গড়িয়া থেকেই বুক করে আমি এখান থেকে যাবো হচ্ছে আপনার দমদমের দিকে দম দম ক্যান্টেনমেন্ট হুম ওদিকেই যাবো কিন্তু এখান থেকে যে টাইমটা আমার দেখাচ্ছে টাইমটা দেখাচ্ছে আপনার এক ঘন্টা পঁয়তাল্লিশ কি পঞ্চান্ন মিনিট এরকম দেখাচ্ছে তো আমি এটাই এনসোর করতে চাইছিলাম আপনার কাছে যে ঠিকঠাক টাইমে কি পৌঁছে যাবো তো কারণ আমি যা দেখতে পাচ্ছি রাস্তার অবস্থা এখানে ওই এলাকার আমি যেখান দিয়ে যাবো আসলে তো ওই এলাকায় যেখান দিয়ে অ্যাপ ক্যাবটি নিয়ে যাচ্ছে আপনি যেখান দিয়ে নিয়ে যাবেন সেখানে এলাকা তো দেখাচ্ছে যে প্রচণ্ড জাম আছে কারণ পুরো গুগল ম্যাপে আমি দেখতে পাচ্ছি যে পুরো রাস্তা রেড হয়ে আছে মানে প্রচণ্ড ট্রাফিক আছে রাস্তা কঞ্জেস্টেড তো আমি তো বুঝতে পারছিলাম এখান দিয়ে যা যাবে তো মানে এই টাইমটাই আমার খুব আর্জেন্ট একটা মিটিং আছে আমি এর জন্যই বলছি যদি এখান থেকে সেরকমভাবে যদি না হয় আপনার যদি কোনো আলাদা একটা অল্টারনেটিভ রুট জানা থাকে তবে প্লিস একটুখানি আমাকে ঐ রুট থেকে নিয়ে চলুন কারণ এখান থেকে যেতে গেলে বহুত দেরি হয়ে যায় আমার একটু তাড়াতাড়ি যাওয়ার দরকার আছে আপনি একটু দেখুন দাদা প্লিস দেখুন যাতে আমি ওই অল্টারনেটিভ রুটটা দিয়ে আরামে যেতে পারি কারণ এখান থেকে অনেকটা লেট হচ্ছে আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি এখনো তবও কোনো অসুবিধা নেই ঠিক আছে ঠিক আছে